হ্যালো হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহর মধ্যে হ্যাঁ পারবো আপনি চলে আসবেন কাল পরশুর মধ্যে আসলেই হবে ও একসাথে তিনটে যদি বানাতে চান এক সপ্তাহর মধ্যে তো হবে না আপনার একটু সমায় লাগবে একটা কি দুটো জামা হয়তো এক সপ্তার মধ্যে দিয়ে দিতে পারবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি চলে আসবেন ডিটেলসে বলবেন আমি মাপ ঝোপ নিয়ে বানিয়ে দেবো খুনি ওই ধরুন সকাল দশটা থেকে এরকম তিনটে অব্দি আচ্ছা আপনি বেরোনোর আগে একটু আমাকে ফোন করবেন চেষ্টা করবো হুম আচ্ছা ঠিক আছে